রান্না আমি নন স্টিক কড়াতে কড়া ব্যবহার করি রান্না করার সময় কেন না নন স্টিক কড়াটা অনেক তাড়াতাড়ি রান্না হয় ইয়ে হয় না তেল অনেক কম তেলে রান্না হয় তারপর তাড়াতাড়ি রান্না হয় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর পাত্র পুড়ে যায় না কড়াতে বসে যায় না সেই জন্য রান্না করতেও সুবিধা হয় আর কম তেলে দিয়ে রান্না করলে ওটা পেটের প্রবলেম হয় না তো সেক্ষেত্রে বাড়ির সবার সবাই সুস্থ থাকে আর মাজা মাজা ধোয়া করতেও সুবিধা হয় ওটা আমাদের যেহেতু আমাদের এখন হাতে অনেক সময় কম থাকে সেক্ষেত্রে নন স্টিক কড়াটা ব্যবহার করলে আমাদের মাজা ধোয়ার দিক থেকেও অনেক সুবিধা হয়ে যায় তাড়াতাড়ি রান্নাও হয় আর খাবারও খুব সুস্বাদু হয় আর অনেক অল্প সময়ে সব কিছুটা করা যায় আর শারীরিক কোনো অসুবিধাও হয় না পেটের প্রবলেম হয় না শারীরিক কোনো অসুবিধাও হয় না খাবারও খুব পুষ্টিকর সুস্বাদু হয় আর আমাদের অনেক অল্প সময়ে মাজা ধোয়া সব কিছুটা সব কিছুটা ভালোভাবে সুন্দরভাবে হয়